কীরে কেমন আছিস কেন রে কী হলো সে তো থাকবেই জলপাইগুড়ি থেকে তো ঘুরে চলে এলাম কোম্পানি বন্ধ হয়ে গেল তার কী করব বল অবশ্য একদিক থেকে ভালো হয়েছে কোম্পানিটা তো ভালো ছিল না কাজ সেরকম ভালো দিতে পারছিল না খাওয়ার দাওয়ার ভালো নয় থাকার হ্যাঁ বল তারপর থাকার তো কোনো জায়গাই ছিল না সেখানে কোথায় কোথায় হয়ে পড়ে থাকতে হতো পরিস্থিতি খুবই খারাপ ছিল সেখানে তো কিছু ভাবলি কাজের জন্য কোথাও যাবি হ্যাঁ আমাদের তো আমাকেও তো যেতে হবে আমিও তো সেই তখন থেকেই ঘরের মধ্যেই বসে আছি বল কী আর করব যেতে তো হবেই কাজ না করলে তো আর খেতে দেবে না কেউ এমনি এমনি কাজ তো করতেই হবে কবে যাবি তাহলে ঠিক করলি হ্যাঁ এখন তো ফাঁকাই বসে আছি কাজ কাম কিছু নেই ফাঁকা নয়তো আর কী বল ও তোর তো তবু মাঠে চাষবাস করতে পাচ্ছিস আমার তো জমিও নেই চাষবাসও করি না ওই যা হল ওই কাজের টাকাই কাজ বাজ এখন নেই ঘরের মধ্যে বসে আছি সংসার চলছে না তাহলে পরশু যখন যাবি আমাকে তার আগে একটু ফোনটা করে বলবি কীসে ট্রেনে যাবি তো না কি সে তো অবশ্যই নেব যদি জায়গা ভালো হয় কাজ ভালো পেয়ে যাই তাহলে সমস্যা কী আছে সব একেবারে রেডি হয়ে চলে যাব সেখানে দরকার হলে একমাস কাজ করে আবার কিছুদিনের জন্য ঘরকে আসব দিয়ে তারপর আবার যাব কাজে পরিস্থিতি যদি ভালো হয় তো কাজ করব না হলে আর কী করব সেটা যেমন তেমন বেতনটা দেখতে হবে বেতন কি ভালো দিচ্ছে না কী হচ্ছে জলপাইগুড়ির থেকেও কম দিচ্ছে বেতন জানিস কিছু

ও আচ্ছা তারা কতদিন গেছে কতদিন গেছে কতদিন ও তারা কেউ ফিরে চলে আসেনি তো কাজ মানে ভালো নয় বলে এরকম ঘুরে চলে আসেনি ওখানে যদি পাই তো ভালো না হলে ওখান থেকে শোন একটা ভালো কথা বলছি বেকার ঘরকে ঘুরে আসার থেকে ওখান থেকে একদম একটু একদিন দেরি হয় হবে কলকাতা চলে যাব বুঝলি কলকাতায় তো কাজ একদম গ্যারান্টি যাব কোথাও পাই নাই পাই ওখানে অনেক কিছু কারখানা টারখানা রয়েছে কোথাও না কোথাও ঠিক কাজ পেয়ে যাব একটু খুঁজতে হবে দরকার হলে খুঁজতে হবে হবে একদিন দুদিন দেরি হয় হবে কাজ পেয়ে একদম ঘর আসব না হলে সংসার চলছে না এভাবে বসে বসে বুঝছিস কাজ পেতেই হবে একটা একদিনও লাগবে না সেদিনেই হয়ে যাবে যে সেদিনেই হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সে তো অবশ্যই যদি ভালো হয় তাহলে এখানেই করব না হলে কলকাতার দিকে যাব ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তাহলে পরশু দিন আমাকে ফোনটা করবি ঠিক আছে কটার সময় ট্রেন হয় ফোনটা করবি জানাবি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে রাখছি হ্যাঁ এখন